পুরুলিয়া জেলার সাংস্কৃতিক উৎসব ঐতিহ্য বিশ্বাসকে আমরা আজও প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন রকমভাবে বিভিন্ন চিন্তাধারার মাধ্যমে জীবনে প্রতিফলিত করে থাকি প্রথমেই আসে দিসুম সেন্ড্রা আমাদের অযোধ্যা পাহাড়ে পশুপাখিকে শিকার করার মধ্যে দিয়ে সিধু কানু বিরসা মুণ্ডার স্মরণে সেদিনকে আমরা আজও পালন করি ভাদু উৎসব ভাদু পুজো ভাদুকে আমরা বাড়ির মেয়ে হিসাবে আজও মেনে চলি ভাদ্র মাসে আউশ ধান কাটার মধ্যে দিয়ে এই উৎসব আমরা প্রতি উদযাপন করি বাঁধনা উৎসব বাঁধনা উৎসব প্রধানত এখানকার কুড়মি সম্প্রদায়ের একটি বহুল প্রচলিত উৎসব কালী পুজোর বারো দিন পরে এই উৎসবকে মেয়ে জামাই বাড়ির আত্মীয়পরিজনদের মধ্য দিয়ে বিভিন্ন রকমভাবে এই উৎসবকে আমরা পালন করি সংক্রান্তিতে আসে টুসু উৎসব যেখানে পিঠে পরব এবং টুসুর ভাসানের মধ্যে দিয়ে এই উৎসব আমরা রোজ পালন করি